হ্যাঁ আমার সাহিত্যিক চরিত্র প্রিয় রয়েছে যিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার অনেক উল্লেখযোগ্য উপন্যাস আছে দুর্গেশনন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী এবং তার মধ্যে যে চরিত্রটি আমার খুব মজা লেগেছে সেটা হচ্ছে লোক রহস্য সেটি একটি হাস্যরাস্যক উপন্যাস